পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্যসেবার সুবিধা অনেক রকম আছে যেমন হাসপাতাল ক্লিনিক ফার্মেসি কমিউনিটি হেলথ সেন্টার ইত্যাদি হাসপাতালের মধ্যে এখানে সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে স্থানীয় মানুষেরা বেশিরভাগ যাদের টাকাপয়সা খুব কম তারা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় কারণ সরকারি হাসপাতালে খুব খুব কম খরচেই চিকিৎসা করা যায় যেমন বিনামূল্যে ব্লাড টেস্টও হয় কখনো কখনো ফুল বডি চেক আপও হয় এবং যারা কি গ্রাম অঞ্চলে থাকে তারাও টাকার জন্য সরকারি হাসপাতালে আসতে হয় তাদেরকেও সরকারি হাসপাতালে কিছু কিছু ওষুধের দোকান আছে যেগুলো কম খরচে ওষুধ দেওয়া হয় এবং কোভিড নাইন্টিনের সময় আমাদের হাসপাতালগুলো খুবই ভালো উপকারী ছিল এবং সব প্রায় প্রত্যেকটা হাসপাতালেই অনেক ভিড় হত মানুষেরা যেত এবং কোভিড নাইন্টিনের সময় তো প্রায় বেশিরভাগ লোকেরা মারাই যেত তাও আমাদের এখানে সরকারি হাসপাতাল বলুন কি বেসরকারি হাসপাতাল বলুন ভালোভাবেই কাজ করেছে